হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার পরিবারের সবাই ভালো আছে ও হো আচ্ছা না না আমার পরিবারের সবাই ভালো আছে হ্যাঁ আছে না না কিছু হচ্ছে না না না আমার শরীর ঠিক আছে না কিছু কারোর কিচ্ছু হচ্ছে না

হ্যাঁ হ্যাঁ বলছি ব্রেস্ট ক্যানসার হলে কী করা যাবে এর উপায়টা কী ও হো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে না না এখনো প্রবলেম হয় নি জাস্ট জিজ্ঞেস করলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে